গ্রীষ্মকালে প্রচণ্ড রোদের প্রভাবে গাছপালা প্রায় মারাই যায় ছোটো চারা গাছ তারা তো বেঁচেই থাকে না ঠিক মতো জল না পেলে এবং প্রচণ্ড শীতেও আবার ঠিক তার উলটোটা হয় এর ফলে গাছপালা লাগালে সেগুলিকে ভালো করে যত্ন করতে হয় এবং ঠিক মতো করে পরিচর্যাও করতে হয় গ্রীষ্মকালে প্রচণ্ড রোদের তাপে গাছপালাকে ঠিক মতো প্রতিনিয়ত বিকেলবেলা জল দেওয়া উচিত এবং গাছের লক্ষ্য রাখা উচিত যেমন কিছু কিছু গাছ থাকে যেইগুলো গ্রীষ্মকালেই হয় কিন্তু গ্রীষ্মকালে যদি অন্য কোনো গাছ লাগানো হয় সেই সব ফুলের গাছ কিন্তু তারা মারা যায় ঠিক মতো জল না পেলে আবার শীতকালে বিভিন্ন রকম সবজির গাছ হয় বিভিন্ন রকম বিভিন্ন রকম ফুলের গাছ হয় সিজন ফ্লাওয়ার ডালিয়া গাঁদা কিন্তু তাদেরকে ঠিক মতোভাবে পর্যবেক্ষণ না করলে তারাও কিন্তু মারা যায় প্রচণ্ড শীতে এবং গ্রীষ্মকালে যেহেতু মানে অতিরিক্ত রোদের প্রখর সেই কারণে প্রতিদিন বিকেলবেলা গাছকে ঠিক মতো জল দেওয়া উচিত